আমি ছোটো থেকে খুব খেলাধুলো করতে ভালবাসতাম আর আমার পড়াশোনা করতে একদম মন যেত না এমনি পড়তাম ঘরের থেকে চাপ দিত তাই পড়তাম পড়তে যেতাম টিউশন পড়তে ভালবাসতাম না আমার ছোটো থেকে ক্রিকেট খেলা খুব ভালো লাগত ক্রিকেট খেলতে তাই জন্য আমি ক্রিকেট খেলতাম ধরুন বন্ধুবান্ধবরা সবাই ডাকতে পড়তে যেতাম টিউশনের টাইমে তখন সব পাড়ার ছেলেরা ক্রিকেট খেলত বড় দাদারা তখন আমি দেখতাম ওদের খেলা আমার খুব ভালো লাগত আমার শখ ছিল যে আমি ক্রিকেট খেলব ক্রিকেটার হব একটা বড় এদেরকে দেখে এই ধরুন আমাদের এম এস ধোনি মহেন্দ্র সিং ধোনি সচিন তেন্ডুলকর বিরাট কোহলি এদেরকে দেখে আমার খুব ভালো লাগত এদের খেলা দেখতাম টিভিতে বাবার সাথে সন্ধ্যেবেলায় যখন আই পি এল হতো তখন আমি খেলা টেলা দেখতাম আমার ক্রিকেট খেলা ক্রিকেট খেলার খুব মন ছিল ক্রিকেট খেলা আমার খুব ভালো ভালো লাগত ক্রিকেট খেলতে আমি পড়াশুনোও করতাম ঘর থেকে পড়াশোনা করতে করতে আমি টুয়েলভ অবধি টুয়েলভ অবধি পড়লাম পড়াশোনা করতে করতে তার পরে এদিকে আবার কলেজে এই টুয়েলভের এক্সাম দিয়ে কলেজে পড়লাম তখন আমি ক্রিকেট খেলাটা কোচ কোচে কোচের কাছে গেলাম দিয়ে ওখানে আমি অ্যাডমিশন নিলাম কোচের কাছে তো ক্রিকেট খেলার জন্য তার পরে আমি ক্রিকেট খেলা করতে করতে তার পরে আমার ঘরের আর্থিক অবস্থা বেশি ভালো ছিল না খুব একটা তাই জন্য আমি ক্রিকেট খেলাটা দেখলাম যে কোচে বলল এত ফিজ লাগবে মাসে তারপর আমার দেখলাম কলেজে অ্যাডমিশন নিতে হবে কলেজে পড়তে গেলে খরচা আছে একটা তা ওই জন্য কী আর করব দিয়ে আমি ক্রিকেট খেলাটা ছেড়ে দিলাম আমার খুব স্বপ্ন ছিল ক্রিকেট খেলার তার পরে আমি ছেড়ে দিলাম ক্রিকেট খেলা দিয়ে তারপর আমি কী করলাম দিয়ে তার পরে দেখলাম কলেজে আর পড়ব না কলেজে পড়লে আমার ঘরে আর্থিক অবস্থা খারাপ আছে সেই জন্য আমি ইয়ে দিয়ে আপনার একটু বা কাজ বাইরে কাজ করতে হবে তো আমি দেখলাম বাইরে একটা সোনার কাজ পেলাম আমি সোনার কাজ করতে করতে তো দেখলাম সোনার কাজ করতে করতে ঘরেও আমি টাকা দিতাম নিজেও নিজের হাচ খরতা হাত খরচা করতাম তার পরে ঘরে টাকা দেওয়ার পর ঘরে টাকা দিতাম দিয়ে সব সংসার চলত দিয়ে আমি দিয়ে দিয়ে তার পরে আমার সকাল থেকে আমি সাত দশটা থেকে নিয়ে রাত নটা অবধি কাজ করে এরা তো সোনার দোকানে ওখানে আমি থাকি তার পরে আমি আর পড়াশুনোও করি না এই আমার এই হচ্ছে আমার বক্তব্য